হ্যাঁ আমাদের স্থানীয় বাজারে কৃষিপণ্য পেতে অনেক সাধারণ কৃষকের অনেক অসুবিধার সম্মুখীন হয় যেমন আমাদের বাড়ির কাছাকাছি বা আমাদের গ্রামের আশেপাশে সাধারণত কৃষিপণ্য পাওয়া যায় না আমাদেরকেই কৃষিপণ্য কিনতে গেলে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে বাজারে গিয়ে সেখান থেকে পণ্য আনতে হয় এছাড়াও আমরা যখন কোনও কৃষিপণ্য সম্পর্কে সচেতন হতে পারি না কারণ আমরা সেই কৃষিপণ্যটা সম্পর্কে অতটা জানিও না নতুন নতুন কৃষিপণ্য যেসব উৎপাদন তৈরি হচ্ছে সেই সম্পর্কে আমরা অবগত নয় যদি আমাদের কাছে দোকান থাকতো বা বিভিন্ন দোকানিরা আমাদেরকে অবগত করতেন তখন আমরা বিভিন্ন কৃষিপণ্য সম্পর্কে জানতে পারতাম কিন্তু সেই সুবিধাটা আমাদের কাছে নেই সেই জন্য আমরা কৃষিপণ্য সম্পর্কে অতটা কিছু জানি না তাছাড়াও সাধারণত আমরা যে গ্রামে বসবাস করি সেই গ্রামের চায়ের দোকানে আমরা যখন সন্ধেবেলা বসি তখন যারা যা জানে কৃষিপণ্য সম্পর্কে আর আমরা আলোচনা করে থাকি তাছাড়াও যখন আমরা বাজারে যাই তখন সেই দূরের দোকান থেকে আমরা কৃষিপণ্য বিভিন্ন ধরনের নিয়ে বাড়িতে ফিরি এছাড়া আমরা কৃষিপণ্য সম্পর্কে অতটা অবগত নই